আমরা যে ছটা ঋতুর কথা পড়েছি গ্রীষ্ম বর্ষা শরৎ শীত হেমন্ত বসন্ত তা প্রত্যেকটা ঋতুতেই একটা করে না একটা করে আমাদের উদ্ভিদের উপর খেয়াল রাখতে হয় যেমন প্রথমে আসি গ্রীষ্মকালটা গ্রীষ্মকালের এতোটা তাপমাত্রা এতটা প্রবাহ হয় মানে উদ্ভিদদের ক্ষেত্রে কী বলি ছোটো ছোটো চারা গাছের প্রয়োজন নার্সারিতে যেগুলো করে উপরের ছাউনি করে দেওয়া খুব একটা ভাইটাল ব্যাপার ছাউনি করে দিলে কী হয় মানে যে চারাগাছ থাকে চারাগাছ অত তাপেতে রোদেতে নষ্ট হয়ে যায় না আমাদের প্রত্যেক সচেতন থাকা যে বিশেষ করে চারা গাছগুলোর ওপরে একটা করে ছাউনি করে দেওয়া আচ্ছা আর বড় বড় গাছের আমি যেটা মনে করি গ্রীষ্মের সময় ডালপালা না ছাঁটাই ভালো তাতে করে কী হয় আমাদের পরিবেশের যারা পরিবেশবন্ধু পশু পাখি পশু পাখি থেকে শুরু শুরু করে মানে পথ ভিখারি তারা ওই গাছের তলায় এসে আশ্রয় নিতে পারে রোদের সময় ওই ডালপালা যদি আমি কেটে দিই তালে কিন্তু তারা সেই জায়গায় আশ্রয় নিতে পারবে না এবং গাছেরও বড় একটা অংশের ক্ষতি হয় আর তারপরে আসি বর্ষাকালে বর্ষাকালে এবারে বলা যেতে পারে যে গাছের ডালপালা ছাঁটতে পারো ওইসময় গাছ পুরো ঝেঁপে যায় দুচারটে ডালপালা কেটে ছেঁটে দিলে গাছটা আরও বৃদ্ধি করে উপরদিকে বৃদ্ধি হওয়ার ক্ষমতাটা রাখে আচ্ছা তারপরে আসি শীতকালে শীতকালের আমাদের উদ্ভিদের সচেতন বলতে গাছের পাতা রুক্ষ সুক্ষ হয়ে যায় মাঝেমধ্যে চেষ্টা করবেন চেষ্টা করা আমাদের যে উদ্ভিদের ওই গাছের পাতাগুলো জল টল দিয়ে স্প্রে করে গাছের পাতাগুলো একেবারে ধুয়ে ফেলা ধুয়ে ফেললে কী হয় অক্সিজেন সারকুলেশনটা ভালো হয় আমাদের ও কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবসর্ব করতে পারে এবং অক্সিজেনটা ভালোভাবে আমাদের সাপ্লাই করতে পারে এবং কিছু কিছু গাছ আছে ওইসময় তাদের পাতা ঝরিয়ে দেয় যেমন নিম গাছ ও আমড়া গাছ ওরা পাতা ঝরিয়ে দেয় তারপরে পেয়ারা গাছ সেই সময় তাদের কী করে বাকল তাদের যে বাকল বাকলগুলো ছাড়িয়ে দেয় ওই শীতকালে আর শীতকালে ওই গাছের পাতা ধুয়ে দিলে তারা কার্বন ডাইঅক্সাইডটা ভালো করে অ্যাবসর্ব করে আর হেমন্ত বসন্তকাল তো খুব একটা সুমধুর একটা ঋতু সেই ঋতুতে গাছপালা তো এমনিই ভরে যায় সে কাশফুল দেখা যায় আমাদের আর সেই সময় গাছের যত্ন কেয়ার অতটা না করলেও চলে একদম পারফেক্টলি বিশেষ করে আমাদের বর্ষাকালটাকে একটু এফোর্ট দিতে হয়